ওজন বাড়ানোর জন্য আমাদের গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার আছে সেগুলো হল আগে যদি ওই রুগীর খাবার ইচ্ছা কমে যায় তাহলে তার খিদেটাকে বাড়িয়ে নেওয়া এবং যা বিভিন্ন শাকসবজি অর্থাৎ কুলেখাড়া এবং শুশনি শাক খেলে যেটা খেলে মানে কি বলব যথেষ্ট ঘুম হয় কুলেখাড়া যেটা রক্তাল্পতাকে কমিয়ে দেয় বা রক্তের পরিমাণ শরীরে বাড়িয়ে তোলে এই ধরনের এবং একটু মাছ একটু মাংস ডিম পুষ্টিকর খাদ্য যেগুলো গ্রামাঞ্চলে সবসময় পাওয়া যায় এই ধরনের খাবার খাইয়েই একজন মানুষের আস্তে আস্তে ওজন বাড়ানো সম্ভব গ্রামের এই ঘরোয়া প্রতিকারগুলো আমরা প্রতিনিয়তই মেনে চলি কারণ গ্রামাঞ্চলে হাতের সামনে সবসময় চিকিৎসক পাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই এই ঘরোয়া পদ্ধতি মেনেই কিন্তু গ্রামাঞ্চলে একজন শিশু হোক বা পূর্ণবয়স্ক মানুষ হোক তার ওজন বাড়ানোর ব্যবস্থা করে থাকি